আমি অনলাইন থেকে একটা জুটের ব্যাগ কিনেছিলাম এতো বাজে গুণগত মানের ধরলেই চেন ছিঁড়ে যাচ্ছে ভেতরটা খারাপ রঙ জলের মধ্যে জল ঘাম লাগলে লাগলে রঙ রঙ উঠে যাচ্ছে আর ভীষণ বাজে